কৃষক বা পোলট্রি পালনকারীরা কীভাবে নিশ্চিত করবেন যে তাদের পোলট্রি নিরাপদে এবং মানবিকভাবে প্রক্রিয়াকরণ সুবিধাগুলিতে পাঠানো হয়েছে যেমন ধরুন কোনো গাড়িতে করে পোলট্রি পাঠানো হচ্ছে সেই গাড়িতে অনেক ধরনের সুবিধা থাকে কোনো অসুবিধা থাকে না যেমন গাড়ির টায়ার পাংচার হয়ে যাওয়ার জন্য এক্সট্রা টায়ার থাকে এবং বাড়তি টায়ার থাকে এবং ধরুন যে খাঁচায় করে পোলট্রি ফার্মগুলি নিয়ে যাবে সে খাঁচার খাঁচার বাদেও বাইরে সে গাড়িটা ঢাকা দেওয়া থাকে যাতে না মুরগি পালিয়ে যেতে পারে বা সেই স্থানে খুব ভালোভাবেই পৌঁছে যায় এবং বায়ু চলাচল কোনো যদি বায়ুর আবহাওয়ার দিক যদি খারাপ হয় সেক্ষেত্রে সমস্ত আমাদের সিস্টেম করা আছে সেখানে কিছুটা দাঁড়িয়ে যাবে কিছুক্ষণ তার পরে যাবে এবং জলের মধ্যে সে গাড়ি যেতে পারবে কোনো অসুবিধা হবে না এইভাবে অনেক সিস্টেম চালু করা আছে